হ্যালো হ্যালো ও ও একজনের কাছে আপনার নাম্বারটা পেলাম আপনি কি সব আপনি কি সবজি বিক্রি করেন আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো তাই আমার কিছু আমার আমার কিছু সবজি লাগবে আচ্ছা ফুলকপি ফুলকপি কত করে ও আর আলু আলু চল্লিশ টাকা কেজি দাম টামগুলো একটু ঠিক মতো ধরুন তাহলে পরে আপনার কাছ থেকে নেওয়া যাবে সে আমার লাগবে দশ কেজি মতো ফুলকপি হ্যাঁ পাঁচ কেজি পাঁচ পাঁচ কেজি আলু আর মটরশুঁটি এক কেজি আর গাজর এক কেজি আর টম্যাটো পাঁচ কেজি আচ্ছা আর মুলা মুলা আছে কি মুলা এই দশ আটির মতো মুলা একটু বড় সাইজের দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে আমার তো বাড়িতে সেরকম লোক নেই আপনি আমার বাড়ির অ্যাড্রে অ্যাড্রেসটা দিলে পরে আপনি কি আমার বাড়িতে পৌঁছে দিতে আমি কস আমি কস্টিংটা দিয়ে দেবো বাড়িতে পৌঁছাবেন কস্টিংটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে পরে আপনি আমাকে এ মালগুলো পৌঁছে দিন আর বিল দিয়ে দিন কত টাকা আমি মানে এক দিয়ে দেবো

আর না আর হচ্ছে বেগুন বেগুন হবে পাঁচ কেজি মতো

আর পিঁয়াজকলি লাগবে এক কেজি মতো ও আর আর পিঁয়াজ লাগবে তিন কেজি আর রসুন রসুন হাফ কিলো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে এই যেগুলো বললাম এইগুলো লিস্ট করে রাখবেন আমি এ আমার লিস্টটা দেখে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে